হ্যালো হ্যাঁ বলছিলাম কি আমি কালকের থেকে আর আপনার ওখান থেকে দুধ নেবো না আপনার ওখানকার আপনার ওখানকার দুধ খেয়ে আমার বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে এখন দেখুন আমি তো কিছু বলতে পারছি না আপনার ওখানকার দুধ খেয়েই আমার বাচ্চা অসুস্থ হয়েছে তো কালকের থেকে আর নেবো না